কর্মকার কিছু টাইটেল হলো পদবী বা টাইটেল কর্মকার দাস সরকার হালদার বিশ্বাস কর সেন সেনগুপ্ত চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় ব্যানার্জী গঙ্গোপাধ্যায় আচার্যী ধর পাল সাহা শাহ আইস চিককু কিস্কু মির মির্জা এক্কা পোদ্দার শীল রায় গোপ ঘোষ শিকদার মিয়া আলী তালুকদার মল্লিক মালাকার দেবনাথ ঘোষ দে দাশগুপ্ত বসাক অধিকারী বর্মন গুরুং কুন্ডু